গ্রামীণ স্তরে খেলাধুলো একটা খুব ভালো মাধ্যম এগিয়ে যাওয়ার জন্য তার কারণ গ্রামীণ স্তরে আমরা দেখতে পাই যে এখানে পড়াশুনোর চল কিন্তু অতোটাও নেই এবং পড়াশুনোর ক্ষেত্রে আমরা অনেকটাই দেখি যে গ্রামীণ ক্ষেত্রে কিন্তু সকলেই একটু পিছিয়েই থাকে কারণ এখানে গ্রামীণ স্তরে পড়াশুনোর জায়গাটা হয়তো অতোটা ভালো হয়ে ওঠে না কিন্তু এখানকার ছেলে মেয়েরা খেলাধুলায় খুবই ভালো হয় তার কারণ ছোটোবেলা থেকে মাঠে মাঠঘাটে তারা ছুটোছুটি করে খেলাধুলো করেই বড়ো হয় তো এক্ষেত্রে আমরা দেখেছি যে গ্রাম থেকে উঠে আসা অনেক ছেলেই কিন্তু ফুটবল ক্রিকেট খোখো কাবাডি এই ধরনের যে খেলাগুলো হয় সেগুলো খেলে বড়ো স্তরে পৌঁছেছে এবং সেখান থেকে তারা নিজেদের একটা নাম বা নিজেদের একটা পরিচয় তৈরি করেছে যেটা তাদেরকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করেছে যেটা তাদের উপার্জন করতে সাহায্য করেছে যেটা তাদেরকে মানুষের কাছে একটা পরিচিতি দিয়েছে তো এরকম অনেক খেলোয়াড়কেই আমরা দেখতে পাই যারা গ্রামীণ স্তর থেকে উঠে এসেছে এবং নিজেদের একটা পরিচয় বানাতে পেরেছে নিজেদের একটা বড়ো নাম তৈরি করেছে সুতরাং গ্রামীণ স্তরে কিন্তু খেলাধুলো একটা মূল পর্যায় মানুষের কাছে যেখান থেকে মানুষ কিন্তু শারীরিকভাবে যতোটা সুস্থ থাকে সবল থাকে তার সাথে সেটা কিন্তু তার কাছে একটা উপার্জনের উপায়ও উঠ হয়ে উঠে কারণ গ্রামীণ স্তরে যদি আমরা দেখি তো এখানে মা ছেলে মেয়েরা মাঠে ঘাটে কাজ করে খেলাধুলো করে যেভাবে বড়ো হয় তাতে তাদের কাছে কিন্তু শারীরিক শ্রমটা সেইভাবে মনে হয় না শারীরিক শ্রম বলে তাই কিন্তু তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গ্রামীণ এলাকা থেকে উঠে আসা ছেলে মেয়েরা খেলাধুলোতে অনেক বেশি অগ্রণী অগ্ এগিয়ে যেতে পারে এবং অগ্রণী ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে খেলাধুলো কিন্তু গ্রামীণ স্তরের ছেলেদেরকে একটা উচ্চস্তরীয় জায়গায় পৌঁছোতে সাহায্য করে বলে আমার মনে হয়